আমি সাত আট দিন আগে অ্যামাজন থেকে একটা শাড়ি অর্ডার করি শাড়িটা দামের তুলনায় শাড়ির মান খুবই খারাপ শাড়িতে যে ছাপগুলো করা আছে সেগুলো একবার পরার পরেই উঠে উঠে যাচ্ছে এবং কাপড়ের মানও খুব খারাপ পরে একটুও আরাম নেই আমি আর কখনও এইরকম শাড়ি অর্ডার করবো না